ভারতীয় ফ্যাশান একটি ঐতিহ্যপূর্ণ ধার্মিক ভদ্রতা সভ্যতা এবং অনেক রীতিনীতির মেয়াদে চলে এবং এই ভারতীয় ফ্যাশানের মধ্যে খুবই রঙ্গিনময় জামাকাপড় দেকতে পাওয়া যায় যেখানে অনেক রকম রঙের কাজ থাকে এবং ভারতীয় ফ্যাশানে ধরতে গেলে প্রত্যেকটি জিনিসই প্রাকৃতিকভাবে পাওয়া যায় যেগুলি প্রকৃতি থেকে সংগৃহীত করে যে পোশাকগুলি তৈরি করা যায় ভারতীয় ফ্যাশানে কিছু কিছু উদাহরণ হচ্ছে যেমন কুর্তা পাঞ্জাবী শাড়ি ধুতি এছাড়াও অনেক কিছু আছে এবং আগেকার তুলনায় আমার যেটি মনে হয় কাপড়ের পরিবর্তন তো হয়েছে কেননা আগেকার টাইমের মতো সেই ভদ্রতা সভ্যতা কাপড়ের মধ্যে বজায় রাখা যায় না এবং যে প্রাকৃতিক কাপড়গুলি পাওয়া যেত সেই প্রাকৃতিক কাপড়গুলি আজকালকার সময়ে আর নেই আজকালকার সময়ে যে কাপড়গুলি পাওয়া যায় সেগুলি সাধারণত কেমিক্যাল দেওয়া যেগুলি আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক এছাড়াও বিদেশি ফ্যাশান ভারতের ফ্যাশানকে অতিরিক্ত প্রভাবিত করেছে এবং এই প্রভাবিতরও কারণ হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়া এসবের থেকে এই বিদেশি ফ্যাশানগুলি দেকতে সুন্দর হলেও যেগুলি ভদ্রতা তো ঠিক বজায় রাখে না এবং তাদের কাপড়গুলি ফ্ল্যাশি টাইপের তো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে যেটি ভারতীয় ফ্যাশান খুবই তাড়াতাড়ি প্রভাবিত হয়ে গেছে এবং আমি সাধারণত জামাকাপড় পছন্দ করি ভারতীয় এবং এগুলিকে আমি চেষ্টা করি লোকাল দোকান থেকে কেনাকাটা করার যেহেতু আমি নিজের হাতে সেই জিনিসটি দেখতে পাবো যে সেটি কীরকম কাপড়টি কীরকম সেই কাপড়টি ভালো কি খারাপ এছাড়াও আমি সাধারণত পছন্দ করি ধুতি পাঞ্জাবী এসব পোশাক আশাক পরার জন্য হ্যাঁ অবশ্য কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু ফর্মাল জিনিস মেন্টেন করতে হয় তো শার্ট প্যান্ট এগুলো মেন্টেন করা যায়